হ্যাঁ আমার এলাকাতেই যে সকল ছোটো বাচ্চারা আছে তারা স্কুলে দৌড়াদৌড়ি করতে খুবই ভালোবাসে স্কুলে যখন স্পোর্টস হয় তখন ওই বাচ্চারাই সেখানে যোগদান করে হ্যাঁ খেলাধুলো করা একটা বাচ্চার জন্য দৌড়াদৌড়ি করা খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা বাচ্চা যখন সে খেলাধুলা করে দৌড়ঝাঁপ করে তখন তার শরীরের অতিরিক্ত মেদ বা ফ্যাট যেগুলো থাকে সেগুলোও কমতেও সাহায্য করে আবার কখনও কখনও যখন বাচ্চাদের শ্বাসকষ্টও থাকে সেটাও অনেক সময় দেখা গেছে যে কমাতে সাহায্য করে শারীরিক অসুস্থতাও কমে যায় অনেক সময় আর ডাক্তাররা বলেন যে বাচ্চারা যতো দৌড়ঝাঁপ করবে তারা ততো সুস্থ থাকবে সব মিলিয়ে বলাই যায় যে দৌড়ঝাঁপ করা শুধুমাত্র বাচ্চাদের শরীরের জন্যই না প্রাপ্ত বয়স্কদের শরীরের জন্যও অনেক ভালো লাভ দেয় বা সুস্থ রাখে